আমি গাছপালা বৃদ্ধির জন্য সাধারণত পোষা মাটি ব্যবহার করে থাকি কারণ এই মাটিটি খুবই উর্বর প্রকৃতির হয়ে থাকে কম যত্ন করলেও এই মাটিটা অনেকটাই উর্বর হয়েই থাকে এই মাটিটা খুব সহজে পচে যায় না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না তাই এই মাটি ব্যবহার করেই আমি অনেকটাই সুন্দর বলে মনে করে থাকি তাই আমি আমার বাগানের জন্য গাছপালা বৃদ্ধি করার জন্য এই মাটিটাকে ব্যবহার করে থাকি এবং গাছপালার জন্য আমি যে অনেকগুলি সার ব্যবহার করে থাকি যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা বেশিরভাগ সময়ে আমি গোবর সার ব্যবহার করে থাকি গোবর সার ব্যবহার কারণ হচ্ছে গোবর সার হচ্ছে আমাদের একটি প্রাকৃতিক সার এর মধ্যে কোনোরকম কীটনাশক নেই এই সারটি আমাদের মাটিকে উর্বর করে তোলে এবং গাছের মধ্যে অনেক পরিমাণ শক্তির যোগান দেয় তার জন্য আমাদের মাটি অনেক উর্বর হয় কিন্তু মাটিটার উর্বরতা নষ্ট করে দেয় না কিন্তু আমরা যদি এখন কৃত্রিম কীটনাশক সার প্রয়োগ করে থাকি ডিডিটি বা অন্যান্য যে সমস্ত কীটনাশক সারগুলি রয়েছে সেগুলি প্রয়োগ করার ফলে আমাদের মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং যে সমস্ত বন্ধু কৃষক বন্ধু প্রাণীগুলি রয়েছে যেমন ধরুণ কেঁচো ইঁদুর এই সমস্ত প্রাণীগুলির মৃত্যু ঘটে এই কৃত্রিম কীটনাশকের ফলে যার ফলে মাটির উর্বরতা তারা আর বৃদ্ধি করতে পারে না এবং উর্বরতা কমে যায় তাই আমি সাধারণত গোবর সারই ব্যবহার করে থাকি আমার গাছপালার জন্য